দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান পরিবহনগুলি হল ট্রেন বাস অটো রিকশা ভ্যান এছাড়াও অনেক যানবাহন রয়েছে এগুলি যখন চলাচল করে না এখন যেগুলি সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের এখানে যেমন র্যাপিডো ওলা উবের এইগুলি এই বিকল্পগুলি যথাস্থানে যে কোনো সময় আপনার সহযোগিতা করতে সাহায্য করে যে কোনো সময় যেখানেই আপনি থাকুন যদি বুকিং থাকে বুকিং করে দেওয়া যায় তাহলে সেই স্থানে তারা পৌঁছে পৌঁছে চ পৌঁছে যায় এবং আপনাকে যথাস্থানে পৌঁছাতে সাহায্য করে আপনার গন্তব্যে এগুলিতে সাশ্রয়ী সাধারণ মানুষের জন্য যারা মধ্যবিত্ত শ্রেণি তারা পারবে কিন্তু নিম্নবিত্ত শ্রেণির মানুষরা এই বিকল্পগুলি ব্যবহার করতে পারবে না কারণ অনেক অনেক অনেক টাকারই ব্যাপার দূরত্ব অনুযায়ী এই ওলা উবের র্যাপিডোগুলির দাম নেয় এতে কী কী সমস্যা হতে পারে সেগুলি বলতে গেলে যেমন সব শ্রেণীর মানুষ এগুলি সোয মানে এগুলি ব্যবহার করতে পারবে না এবং অনেকেই স্মার্টফোনের অনেকেই এখনও অনেকেই আছে যে স্মার্টফোনের ব্যবহার যারা করতে পারে না তারা ঠিকঠাক বুকিং করতে পারে না এবং এইগুলি থেকে এই মানে এই সাহা এইগুলো এই বিকল্পগুলির থেকে তারা বিরতই থাকে সারা পারে না এবং শহরতলীর অনেক অনেক জায়গাতেই এগুলি পৌঁছে গেছে এইগুলির অনেকেই সে ব্যবহার করতে পারে কিন্তু অনেকেই এখন আছেন যারা এগুলোর জন্য এগুলো থেকে বিরত তারা তারা ওই সিটি বাস বা বাস মেট্রো মেট্রো তো এখন চালু আছে সব সময় অ্যাভেলেবেল সেগুলোই এরা ব্যবহার করতে পারে